খেলাধুলো করার সময় দেখতে পাওয়া যায় অনেক দাদা ভাইদের তাদের হাঁটুতে কিন্তু লেগে যায় ছুটতে ছুটতে তারা কোনো না কোনো কারণে পড়ে যান তাদের পা থেকে রক্ত বেরোয় আমরা কী করি আমাদের এখানে স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে আমাদের এখানে সব কিছু সুবিধা রয়েছে আমরা সেই দাদা আর ভাইটিকে হসপিটালে নিয়ে যাই হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে চিকিৎসা করি প্রথমেই কী করি হাসপাতাল যদি না নিয়ে যেতে পারি তাহালে তাকে তুলো দিয়ে একটু ডেটল দিয়ে যেখানটা রক্ত বেরোচ্ছে সেখানটা আমরা পরিষ্কার করে দিই তারপরে আমরা আমাদের সামনেই কিন্তু হসপিটাল রয়েছে যেই দাদাটি ছুটতে ছুটতে খেলার ছলে পড়ে যাচ্ছিলেন সেই দাদাটিকে আমরা নিয়ে যাই ওই হাসপাতালে ওই হাসপাতালে নিয়ে যেয়ে তাদেরকে আমরা চিকিৎসা করাতে পারি আমাদের এখানে কিন্তু স্বাস্থ্য সুবিধা রয়েছে সব কিছুতে আমাদের হসপিটালে সুবিধা রয়েছে ওনারা কিন্তু দেখেন ঠিকভাবে চিকিৎসাও করেন তাই খেলাধুলো করার সময় কোনো না কোনো কারণে যদি আহত হয়ে যান কোনো ছেলে যদি পড়ে যান তাহলে তাকে আমরা হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে নিয়ে যেয়ে ডাক্তারের কাছে তারা আমরা দেখাই ডাক্তাররা তাদেরকে চিকিৎসা করেন